স্থানীয় শিল্পীরা নিজের স্থান আর রাজ্যের শিল্প আর সংস্কৃতিকে সামগ্রিকভাবে সংরক্ষণ করার অনেকরকম চেষ্টাই করে চলেছেন যেমন তারা তাদের স্থানীয় ঐতিহ্য শিল্পকলা আর সংস্কৃতির ওপর প্রদর্শনী বা কোনও কর্মশালা আয়োজন করছেন এছাড়া স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঐতিহ্যবাহী বাহী যে শিল্পকলার শিক্ষা আর প্রশিক্ষণ সেগুলো প্রদান করছেন যাতে নতুন প্রজন্ম এই শিল্পে একটু আগ্রহ অনুভব করে নতুন প্রজন্মকেই শিল্পে আগ্রহ আগ্রহী করছেন তারা এছাড়া স্থানীয় শিল্পী কারিগর সংস্কৃতিপ্রেমী এদের নিয়ে তারা একেকটা সম্প্রদায় গঠন করছেন যাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা যায় তারা একে অপরের কাজকে যথেষ্ট সম্মান করে সহযোগিতা করে সংস্কৃতিটা বজায় রাখার চেষ্টা করছেন বিভিন্ন সাংস্কৃতিক প্রকল্প কোনওরকম ফেস্টিভ্যাল প্রদর্শনী সাংস্কৃতিক যে কোনও উৎসবে তারা উৎসবটাকে খুব ভালোভাবে আয়োজন ও উৎসবের আয়োজন করছেন যাতে অনেকেই সেই সংস্কৃতিতে কেউ যাতে কারোর সংস্কৃতি ভুলে না যায় এছাড়া স্থানীয় ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য আর্ট প্রজেক্ট বিভিন্ন ডিজিটাল আর্কাইভস বই এগুলো তারা প্রকাশ করছেন এবং প্রচারের জন্য সামাজিক এখন মাধ্যম রয়েছে অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মও রয়েছে তার মাধ্যমে তারা তাদের শিল্প সংস্কৃতির প্রচার করছেন